আমাদের কি কোনও পারিবারিক রেসিপি আছে যা প্রজন্মের মধ্য দিয়ে চলে গেছে এবং আমাদের সাথে একটি শেয়ার করতে হ্যাঁ আমাদের কোনও পারিবারিক রেসিপি সেরকম নেই তাও এক ধরনের রেসিপি যেমন আছে যেমন কোনও পুজোতে বা কোনও সময় যে কোনও পুজো দেওয়া কোনও ব্রত থাকলে যেসব ব্রত যেমন শিবরাত্রি ইত্যাদি বাড়ির মহিলারা যে সব ব্রতগুলো করে যেমন মঙ্গলচন্ডী ইত্যাদি শিবরাত্রি ব্রত যেগুলো হয় সেগুলো সময়ে তারা কেউ তারা কেউ ভাত বা মুড়ি ইত্যাদি জাতীয় কেউ কিছু খায় না সেই সময়ে তারা রুটি বা পরোটা বা লুচি ইত্যাদি খেয়ে থাকে এ এ তো এইটি আমাদের ক্ষেত্রে রঘুবীর ওই ঐতিহাসিকভাবে রয়ে গিয়েছে মানে এটা প্রজন্মের পর প্রজন্ম চলে আসসে যে লুচি এবং ঘুগনি সেটি রান্না হয় হ্যাঁ তারপর আরও আছে যেমন কোনও পুজো বা পার্বনে যেমন মাংস রান্না হয় দিনেরবেলা মাছ রান্না হয় এবং রাত্রিবেলা মাংস রান্না হয় সেরকম সেইটাও চলে এসছে চলে এসেছে এবং প্রায় অনেকদিন ধরে এইভাবেই আমাদের প্রজন্মের চলতে থেকেছে যেমন কোনও পুজোতে মাছ মাংস এবং এই কোনও ব্রত ইত্যাদি থাকলে রুটি লুচি তরকারি ইত্যাদি